আমার বিশেষ গুণ বলতে আমি এটাই জানি আমি খেলাধুলা ছোটো থেকেই খুব ভালোবাসতাম এবং এখনও ভালোবাসি যদিও বা আমি এখনও সেইভাবে খেলাধুলা করতে পারি না কিন্তু আমি আমার নিজেকে সুস্থ রাখার জন্য এবং আমাকে ঠিক ঠাকভাবে রাখার জন্য আমি যোগাসন করি বিভিন্ন পদ্মাসন বজ্রাসন ইত্যাদি করে নিজের শরীরকে সুস্থ রাখি এবং এখনও কোথাও যদি সেরকম ছোটোখাটো খেলাধুলার ব্যবস্থা থাকে সেই জায়গায় আমি অংশগ্রহণ করে থাকি এছাড়াও আমি মানুষের সেবা করতে খুবই ভালোবাসি এবং আমি চাই আমি যেন মানুষকে আরও বেশি করে সেবা করতে পারি এবং তাদের যা চাহিদা বা তাদের যা দরকার সেগুলো যেন আমি তাদের ঠিক ঠাকভাবে পূরণ করতে পারি তাদের আরও সেবা দিয়ে আরও অর্থ তাদের ভালোবাসা ইত্যাদি দিয়ে তাদের আমি আরও তাদের মধ্যে আমি নিজেকে আরও বিলীন করে দিতে চাই এবং তাদেরকে আরও বেশি করে ভালোবাসবো এবং তাদেরকে তাদেরকে নিজেদের নিজের আপন করে নিতে চাই তারা যেন আমাকে আপন করে নিতে পারেও